বাংলা ভাষা বাংলা আমাদের মাতৃভাষা আমরা সকলেই বাংলা ভাষার মাধ্যমে কথা বলি বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা বাইরে গিয়ে ইংলিশ শিখছে হিন্দি শিখছে এবং তা প্রয়োগ করছে কিন্তু আমি মনে করি আমার সবচেয়ে প্রিয় ভাষা বাংলা যেহেতু আমরা বাঙালি তাই আমাদের বাংলা ভাষায় কথা বলা উচিত বাংলা ভাষা অন্যান্য ভাষার দ্বারা প্রভাবিত হচ্ছে যেমন সংস্কৃত বা ইংরেজি এই সব বা কথা এই সব ভাষারই এখন প্রচলন বেশি মানুষ বাংলা বাঙালি হয়েও তারা ইংরেজি কিংবা সংস্কৃত ভাষার মধ্যেই কথাবার্তা বলে থাকে তারা হিন্দি কেউ কেউ হিন্দি বলে ওড়িয়া মারাঠি ইত্যাদি ভাষায় তারা কথা বলে কিন্তু আমার মনে হয় যেহেতু আমরা বাঙালি তাই আমাদের বাংলা ভাষায় কথা বলা উচিত বাংলা ভাষায় কথা বলার মাধ্যমে আমরা এক মাতৃতুল্য সুখ লাভ করতে পারি বাংলা ভাষায় কথা বলার মাধ্যমে আমরা বিভিন্নভাবে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলতে পারি কিন্তু ইংলিশ ভাষা বা হিন্দি ভাষা এই সবে আমরা তা বুঝিয়ে বলতে পারি না তাই আমার মনে হয় বাংলা ভাষা অন্যান্য ভাষার দ্বারা প্রভাবিত হচ্ছে তাই বলা যায় যে বাংলা হল আমাদের এক মাতৃভাষা যা মাতৃরূপী ভাষা আমরা জন্মের পর যে ভাষা প্রথম মায়ের কাছ থেকে শিখি সেই হল আমাদের মাতৃভাষা হল বাংলা আমরা জন্মের পরই কিন্তু কেউ ইংলিশ বা হিন্দি শিখি না আমরা জন্মের পর আমরা বাংলাই শিখি তাই আমার বলা আমার মতে বলে বাংলা আমাদের মাতৃভাষা